এখনকার দিনে যেসব স্মার্টফোন স্মার্টফোনের ব্যবহারিক কিছু আমরা যেসব গেম খেলে থাকি এখনকার অত্যাধুনিক প্রসেসার ফোনের পারফমেন্স ভালো এখনকার মানুষ খুব খুব কমই কার্টুন গেম থেকে সবাই এসে নিয়ে কিছু হাই গ্রাফিক্স গেম যেমন পাবজি ফ্রিফায়ার এইসব কিছু গেম আমরা খেলে থাকি সেই সেই গেম সেই গেম সেই গেম থেকে অনেক মানুষই খেলে ইউটিউবে ভিডিও বানিয়ে বা